আপনি যদি অন্য দেশে ভ্রমণের সুযোগ পান তবে এটি কোনটি হবে আমি যদি সত্যিই এমন কোনো দেশে ভ্রমণের সুযোগ পাই তাহলে আমি প্রথম যাবো আমেরিকা কারণ আমেরিকা একটি উন্নত দেশ এবং আমি দেখতে চাই যে সেখানকার রাস্তাঘাট পরিবহন ব্যবস্থা এবং সেখানকার ঘর বাড়ি এবং সব কিছুই এখানকার থেকে উন্নত হবে এবং সেখানে পয়সা উপার্জনের সুযোগ সুবিধাও ভালো পাওয়া যাবে এবং সেখানে প্রশিক্ষণ ব্যবস্থা যেমন আমাদের পড়ালেখার দিক থেকে সব দিক থেকেই ভালো আমরা পড়াশুনো করতে পারব এবং পড়াশুনো শিখতে পারবো তারপর যেমন একদিক থেকে আসে সেদিক কার রাস্তাঘাট পরিবহন ব্যবস্থা সবই ভালো থাকবে এবং উন্নত থাকবে যেখানে আমাদের যাতায়াতের সময় কোনো জ্যাম এবং কোনো অসুবিধা হবে না তারপর আমরা সেখানে আমি সেখানে যদি যেতে পারি তাহলে সেখানকার সব কিছুই দেখতে ইচ্ছা করবে যেমন সেখানকার পরিবেশটা কেমন সেখানকার পরিবহন ব্যবস্থা রাস্তাঘাট সেখানকার জায়গা কেমন সেইগুলো আমার দেখার খুব ইচ্ছা আছে তেমন সেখানে যদি যেতে পারি তাহলে আমার মন থেকেই খুব খুশি হবে এবং আর তারপরে যদি আমি সত্যিই যেতে পারিস তালে সেখানকার সব কিছুই দেখতে খুব ইচ্ছুক থাকবো তারপর সেখানকার সব জায়গায় ঘুর দেখতেও ইচ্ছো করবে কারণ আমার জানা খুব দরকার যে সেখানে কী আসে কি নেই কী থাকতে পারে্ন সব কিছুই আমার জানার খুব ইচ্ছা আসে